বড়ো হওয়ার পর আমরা তো ছোটো থেকেই সাঁতার শিখেছি কিন্তু বড়ো হওয়ার পর আমাদের আরেকটা সাঁতারের পদ্ধতি আমাদের ট্রেনার যারা শেখায় তাদের কাছ থেকেও আমরা শেখেছি যেটা সাঁতার কে কেটে কতক্ষণ জলে রেস্কিউ করা যায় বা কাউকে উদ্ধার করার জন্য আমাদের লাইফ জ্যাকেটের ব্যবহারটা আমরা শিখেছি যেই লাইফ জ্যাকেটটা যাতে কোনো কোনো কিছুকে অনেকক্ষণ ভাসিয়ে রাখতে পারে এটা চব্বিশ ঘণ্টা একটা মানুষকে ক্যারি করতে পারে এর ক্যাপাসিটিটা চব্বিশ ঘণ্টা বা তার উদ্যোগ হতে পারে যদি তার লাইফ জ্যাকেটটা ভ ভালো হয় তাহলে এই লাইফ জ্যাকেট পরে সাঁতারু সহজেই জলে সাঁতার কাটতে পারে এবং অনেকক্ষণ ভেসে থাকতে পারে এবং শুধু ভেসে থাকা নয় এটা সাধারণত ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব প্রয়োজন যেটা কোনো বিপর্যস্ত বন্যা হয়ে গেল কোনো হচ্ছে সাঁতার না জানা ব্যক্তি সাঁতার কাটতে পারছে না সে জলে ভেসে যাচ্ছে সেইক্ষেত্রে এই লাইফ জ্যাকেটের ব্যবহার করে তৎক্ষণাৎ সাঁতার কেটে সেই ব্যক্তিকে উদ্ধার করা সহজ হয় কিন্তু কোনো কারণে আমি যদি সেখানে ফেঁসে যাই বা আটকে পড়ি তার গায়ে লাইফ জ্যাকেটের গায়ে একটা হুইসল অর্থাৎ বাঁশি দেওয়া থাকে যার ফলে সেই বাঁশিটাকে বাজালে আমার সহকর্মী যারা থাকে তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারেছে যে আমাদের সঙ্গী বিপদে আছে তোরা তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে এবং সেখান থেকে উদ্ধার করা হয় লাইফ জ্যাকেটটা শুধু নিজেকে বাঁচায় না অপারকেও বাঁচাতে বাঁচায় এবং খুব সাহায্য করে বাঁচাতে এবং যে সাঁতার কাটতে জানে না সেই ব্যক্তিটাকে উদ্ধার করা এবং সে যখন জলে ডোবো ডোবো অবস্থা তখন কোনো কোনো কিছুকে সে আঁকড়ে বাঁচার জন্য যতই লাইফ জ্যাকেট পরে সে বাঁচাতে যাক না কেন তাকে জরেেই ধরতে পারে এবং সেজন্য স তৎক্ষণাৎ সবসময় লক্ষ্য রাখতে হবে যে কোনো উদ্ধারকার উদ্ধারকারীর ব্যক্তির একটু দূর থেকে তাকে রেস্কিউ করা শুধু সাঁতার শেখা বা শিখায় শিখে লাইফ জ্যাকেট ব্যবহার করেও কোনো কিছুকে উদ্ধার করাার চেয়ে তার থেকে বুদ্ধির অনেকটা প্রয়োজন হয় যাতে সমস্ত কাজকে সহজ করে যায়